আগে গ্রাম বাংলাতে মানুষজন চলিত ভাষায় কথা বলত যেমন খাবুনি যাবুনি কারণ আগেকার দিনে পড়াশোনার চল তেমন ছিল না কারণ ছেলেমেয়েরা স্কুল বা পাঠশালাতে তেমন যাতায়াত করতো না তাই আগেকার দিনে বাংলা ভাষা সেরকম শুদ্ধ ছিল না কিন্তু এখন সময়ের সাথে সাথে বাংলা ভাষার রূপ বদলে যাচ্ছে যেমন যেমন খাব না যাব না এইসব শুদ্ধ ভাষায় মানুষ কথা বলতে শুরু করছে তাতে শুনতে খুব ভালো লাগছে এই পরিবর্তনগুলি আমি লক্ষ্য করছি যেমন আগেকার দিনে শিক্ষার হার কম ছিল কিন্তু এখন শিক্ষার হার বেশি হওয়ায় ছেলেমেয়েরা সব সময় শুদ্ধ ভাষায় কথা বলতে পছন্দ করছে বলে আমার মনে হয় তাই সময়ের সাথে সাথে বাংলা ভাষার রূপ বদলে যাচ্ছে এইসব শুদ্ধ বাংলা ভাষা কথা বলতে লিখতে ও শিখতে পাচ্ছে ছেলেমেয়েরা আগে বাংলা গ্রাম বাংলার মানুষকেও এখন শুদ্ধভাবে কথা বলতে দেখা যাচ্ছে এতে বাংলা ভাষার রূপটা বদলে যাচ্ছে বলে আমার মনে হচ্ছে এইসব পরিবর্তনগুলি আমি সময়ের সাথে সাথে লক্ষ করছি যে বাংলা ভাষা খুব উন্নত হচ্ছে